হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি আপনি বলুন হ্যাঁ না ব্যস্ত নই এই একটু খেয়ে উঠলাম আর কি আচ্ছা আচ্ছা আপনাকে আর আমাকে দায়িত্ব দিয়েছিলো না স্কুল থেকে আমি ভাবছিলাম ওই একটা ডেলি রুটিন করে নিয়েছি ধরুন সকাল সাতটার মধ্যে সব ছেলেরা চলে আসবে তো তারপর আসার আধঘণ্টার মধ্যে ধরুন ওই পতাকা উত্তোলনটা হবে তার জন্যে যে সরঞ্জামগুলো কিনতে হবে তার একটা লিস্ট বানিয়েছি আর কি তো সেখানের মধ্যে কিছু স্কুলের আইটেম রয়েছে তারপরে ধরুন ফ্রেম আছে কতগুলো ফ্রেম কিনতে হবে নেতাজি গান্ধীজি সেই ফ্রেমগুলো কেনার একটা ব্যবস্থা করব ভেবেছি তারপরে কিছু টিফিনের ব্যবস্থা করব পতাকা তো এমনিই স্কুলে থাকে তো ওই পতাকার আশেপাশে যে ফুলগুলো দেওয়া হয় সেগুলো একটু কিনতে হবে আর কি আপনি মাস্টার হেডমাস্টারকে জানিয়েছিলেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ সে তো ভালোই হয় দেখা হলে তো ভালোই হয় বাকি শিক্ষকরা কি কিছু বলেছে নাকি আপনাকে হুম সেটা তো বটেই ওই হ্যাঁ হ্যাঁ সেই করাই ভালো হ্যাঁ এই ধরুন প্রথমে দুএকটা স্কুলের ধারে একটু গান করা হবে পাশে যার মধ্যে জাতীয় সঙ্গীত হবে ও আর তারপরে কিছু একটু রবীন্দ্রসঙ্গীত গেয়ে সুন্দর একটা করে তারপরে মাস্টারমশাইদের বক্তৃতা রাখব দিনটার সম্পর্কে একজন বক্তৃতা দেবে একটা স্টুডেন্ট বক্তৃতা দেবে আমাদের হেডমাস্টারমশাই কিছু বলবেন প্রাক্তন হেডমাস্টারমশাই আসলে তো খুব ভালোই হয় উনি যদি কিছু একটু বক্তব্য রাখেন তারপরে একটা ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটা শেষ করে দেবো আপাতত একটা টিফিনের ব্যবস্থাও করেছিলাম ওটা তাহলে টিফিনটা যেমন দেয় সবাই মিষ্টি থাকবে লাড্ডু থাকবে প্যাঁড়া থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই এক কাজ করুন আপনি কিছু নিজের থেকে প্ল্যান করে নিন আমি যেগুলো বললাম সেগুলোও একটু অ্যাড করে নিতে পারেন আর আমি ধরুন একটা লিস্ট বানিয়ে নিয়েছি তো সেটা এবার হেডমাস্টারকে তাকে জানাতে হবে উনি যদি বলেন যে হ্যাঁ এই প্রোগ্রামটা বাদ দিতে হবে তাহলে তখন তো বাদ দিতেই হবে যদি বলেন যে না ঠিক আছে এইগুলোও থাকলেও কোনো অসুবিধা নেই তাহলে ওইগুলোকে অ্যাড করে দেব নতুন করে হ্যাঁ ঠিক

আচ্ছা আচ্ছা আপনি ওই এক হ্যাঁ অবশ্যই আপনি একদম গ্রুপে না হয় আপডেট করে দেবেন ওই মেসেজগুলো যদি কারো কিছু নতুন কিছু বলার থাকে তো তারা বলবেন গ্রুপেই ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে এই কথাই রইল তারপরে কোনো কিছু হলে হেডমাস্টারকে কথা এগোনো যাবে হুম হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ